হ্যালো হ্যাঁ বলছিলাম দাদা আপনার দোকানে ওই এখন লেটেস্ট মোবাইলের মধ্যে কি রয়েছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা তো একটু এস টোয়েন্টি ফাইভ আলট্রা সম্বন্ধে একটু যদি দেখাতেন মানে মডেলটা একটু বলতেন আর কি হুম হুম হুম হুম হুম হুম এটা হুম এটার সাথে কি মানে কাস ফ্রি হিসাবে গিফট হিসাবে কিছু দেবেন হুম হুম

হুম হুম হুম ও আচ্ছা আচ্ছা তো এটা মানে একটু অফার টফার দিয়ে প্রাইস কিরকম কী একটু হ্যাঁ ঠিক আছে বেশ ঠিক আছে তাহলে আমি দেখছি হুম ঠিক আছে আমি দেখছি